পশ্চিমবঙ্গের সম সংবাদ যেমন সংবাদ আর কি খবরের মাধ্যমে আমরা দেখি যে কোথায় কত কীভাবে মানুষ কীভাবে ক কত মানুষের কতো ক্ষয়ক্ষতি হচ্ছে কত খারাপভাবে আছে আবার অনেক সময়ে দেখা যায় যে কোথাও কিছু হলো যেমন ঝড়ের খবর টবর এগুলোও আগে থেকে পাওয়া যায় বা মানুষ কীভাবে চলছে কোন মানুষ কীভাবে কী করছে সেগুলো দেখে অনেক কিছু শেখার আছে জানার আছে অনেক কিছু জানতে পারছি অনেক খবর সঙ্গে সঙ্গে আমরা খবরের দেখতে পাচ্ছি এইভাবে আমরা চলতেও পারছি খবর শুনে বা সংবাদের মাধ্যমে আমরা মানে অনেক কিছু জানা বোঝার বিষয়ে বা জানতে পারছি সব জায়গার খবর আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে যেখানে যা হচ্ছে ঘরে বসে এগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো জানাবো জানার জন্য এগুলো খুবই ভালো কারণ এই খবরের আমরা খবরের চ্যানেল যদি না থাকতো আমরা দেখতে পারতাম না জানতে পারতাম না অনেক কিছু জানতেই পারতাম না অনেক দেশের দেশ বিদেশের অনেক খবর পেতাম না যেগুলো ওই খবরের মাধ্যমে আমরা পাই বাইরের দেশে কত কিছু ঘটছে কোন কতো ভালো কত মন্দের মধ্যে দিয়ে কত কিছু আমরা জানতে পারছি বাইরের দেশে খবর তো আমাদের দ্বারা সম্ভবই হতো না খবরের চ্যানেল যদি না থাকতো বা এই খবর যদি না থাকতো তাহলে আমরা কিছু অনেক কিছুই না জেন জানা থাকতো বা জানতে পারতাম না সেগুলো জানতে পারছি এই জন্য শিখতেও পারছি অনেক কিছু কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত নয় এগুলোও জানতে পারছি আরও জানতে চাই আরও চাইব ভালো ভালো খবর যাতে আমরা জানতে পারি শুনতে পারি বুঝতে পারি মানতে পারি চলতে পারি সেগুলো দেখে এইভাবে চলুক খবরের চ্যানেলগুলো খবরগুলো